আচ্ছা ড্রাইভারবাবু গাড়ি দাঁড় করালেন যে ট্রাফিক থেকে এত দূরে ক্যাবটি সময়মতো পৌঁছতে হবে তো ট্রাফিক খুলতে পাঁচ মিনিট সময় লাগবে আপনার কি কোনো বিকল্প রাস্তা জানা আছে যাতে আমরা এই পাঁচ মিনিটের মধ্যে পৌঁছতে পারি ক্যাবের মালিকের বাড়ি পৌঁছতে পারি সময়মতো পৌঁছে দিতে না পারলে ক্যাবের মালিক রাগ করবে এবং আমারও চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়াবে তো আপনাকে রিকোয়েস্ট করছি যদি আপনার কোনো বিকল্প রাস্তা জানা থাকে তাহলে আপনি সেই বিকল্প রাস্তায় চলুন এবং আমি যাতে সময়মতো এই ক্যাবটি ডেলিভারি দিতে পারি এটার ব্যবস্থা একটু করে দিন প্লিজ